হ্যাঁ বলুন নব্বই হাজার আমার এখানে ডিসকাউন্ট আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আশি হাজার করে দেবেন

পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর হাজার করে দেবেন নূপুর নূ নূপুরে নূপুর কীরকম কত এর ওপরে নেবেন কত আনার ওপরে নেবেন বলুন সেই ভরি কত আধ ভরি আচ্ছা তা আপনি পঁয়ত্রিশ হাজার

না ঠিক আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার দেবেন না নাহ

ওই একই তিরিশ হাজার টাকা

হুম ঠিক আছে পঁচিশ হাজারে নেবেন ঠিক আছে রাখুন